জলখাবারে যেগুলো সাধারণত আমি বানিয়ে থাকি সেগুলো হচ্ছে আলুর পরোটা স্যান্ডউইচ চাউমিন বা লুচি তরকারি তার মধ্যে যেটা আমার বাচ্চা এবং বরের সবথেকে বেশি প্রিয় সেটা হচ্ছে লুচি তরকারি লুচি তরকারি আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা জলখাবার তাই সেইটা আমরা খুব আনন্দ সহকারে খাই সাথে এক টুকরো মিষ্টি অবশ্যই লাগে আমাদের তাই আমি আজকে লুচি তরকারির রেসিপিই শেয়ার করতে চাই লুচি সেটাকে প্রথমে ময়দা বেশিরভাগ এবং অল্প একটু আটা আটা দিলে তাতে তেল কম টানে লুচি দিয়ে তার মধ্যে ময়েম দিতে হয় সাদা তেল নুন এবং চিনি দিয়ে সেটাকে গরম জল দিয়ে ভালো করে মাখতে হবে মেখে সেটাকে ছোটো ছোটো লেচি করে লুচির আকারে বেলে নিতে হবে তারপর একটা কড়াইয়ে অনেকটা তেল নিয়ে তেলটাকে গরম করতে হবে অনেকটা তেল নেওয়ার কারণ হচ্ছে লুচিকে সবসময় ছাঁকা তেলে ভাজতে হয় তারপর সেটাকে ভেজে রেখে দিতে হবে এবার তরকারি তরকারি আপনি সাধারণ তরকারি আমরা খাই লুচির সাথে আলু আলু কেটে ছোটো ছোটো করে ডুম ডুম করে আলু কাটতে হবে সেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর কড়াইয়ে অল্প তেল নিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সে আলুগুলোকে ছেড়ে দিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে সেটাকে একটু ভাজার জন্য সময় দিতে হবে যখন একটু সে রঙ বদলাবে তখন তাতে কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু সময় দিয়ে সেখানে জল দিয়ে দিতে হবে তারপর জলটা ফুটে শুকনো শুকনো হয়ে গেলে সেই তরকারি প্রস্তুত